হ্যাঁ বলুন তো আপনি কো কোন ব্র্যান্ড পছন্দ করেন যেমন এমআই রিয়েলমি ভিভো ওপো স্যামসাং সমস্ত ধরনের কোম্পানি রয়েছে আপনি কোন ধরনের মোবাইল পছন্দ করবেন আচ্ছা এমআই তো এমআইয়ের মধ্যে আপনার বাজেটটা দশ দশ হাজারের নিচে না মানে দশ হাজারের মধ্যে কি দশ হাজারের উপরে দশ হাজারের মধ্যে হলে আপনি রেডমির রেডমির এইট মোবাইলটা নিতে পারেন রেডমি এইট ন হাজার নশো নিরানব্বই হাজার টাকা পড়বে হ্যাঁ ফিচার্স ফিচার্সের কথা বলছেন তো তো ফিচার্স আছে ওটাতে চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি এছাড়া ক্যামেরা রয়েছে ব্যাকে তেরো এবং সেলফি আট এছাড়া স্ন্যাপড্রাগনের চারশো আটতিরিশের প্রসেসর পাবেন এবং আরও দুর্দান্ত টাচের সুবিধা পাবেন টাচ কোয়ালিটি এবং সেন্সিবেল ও হ্যাঁ স্যার রিয়েলমির হবে বলতে রিয়েলমির একটু যদি দশ হাজারের একটু বাজেট আপনি বাড়াতে পারেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ তাহলে স্যার আপনি লার্জের ফিফটি এম নিয়ে নিতে পারেন হ্যাঁ ওটাতে স্যার আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি হবে ক্যামেরা রয়েছে পেছনে তেরো পঞ্চাশ আট আট এবং ফ্রন্টে হচ্ছে ষোলো এছাড়াও জি এইট্টি ফাইভের প্রসেসর পাবেন এছাড়াও দুই ফিঙ্গার প্রিন্ট সেন্সর ইত্যাদি আরও অনেক ফিচার্স পাবেন হ্যাঁ ওটা তো স্যার ব্যাক ফিঙ্গার প্রিন্ট তো আপনার আকর্ষণীয় সুবিধা রয়েছে এছাড়াও আঙুলের ডিসপ্লে পাবেন এবং আরও বিভিন্ন ধরণের রিয়েলমির ক্যামেরা এবং টাচ অত্যন্ত সুন্দর আপনি ব্যবহার করে দেখতে পারেন আশা করি হতাশ করব না হ্যাঁ আপনি বিকেলের দিকে চলে আসতে পারেন চারটের পর থেকে খোলা থাকে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ